হ্যাঁ আমি একবার হিন্দি ভাষায় আমার বন্ধুর সাথে যোগাযোগ করার জন্য একটি পরিষেবা বা অ্যাপ ব্যবহার করেছিলাম যেটি ছিল খুবই ভালো আমি বাংলায় কথাগুলো বলার পর সেগুলোই হিন্দিতে ওই অ্যাপটির মাধ্যমে বাংলায় রূপান্তরিত হয়ে আসছিলো যার জন্য আমি কথাগুলো বলার পর আমি হিন্দিতে সেই কথাগুলো আমি আমার বন্ধুকে বোঝাতে পারছিলাম এবং আমাদের দুজনের মধ্যে কথাবাত্রাগুলো খুবই ভালোভাবে ও বুঝতে পারছি্লো আমিও বুঝতে পারছিলাম কিন্তু শেষের দিকে প্রথমের দিকে কথাগুলো বাংলায় বলার পর হিন্দিতে খুব সুন্দরভাবে আসছিলো বলে আমি তাকে বোঝাতে পারছিলাম কিন্তু শেষের দিকে কথাগুলো এতটাই অস্পষ্টভাবে আসছিলো যার জন্য আমি ঠিকভাবে তাকে হিন্দি ভাষায় কথাগুলো বোঝাতে পারছিলাম না এটা খুবই অসুবিধা হচ্ছিলো আমার এবং তারও আমার কথাগুলো বুঝতে খুব অসুবিধা হচ্ছিলো যার কারণে আমার মনে হয় এই অ্যাপটি যেমন আমার সুবিধাও হয়েছে সেরকম কিছুটা শেষের দিকে আমার অসুবিধাও হয়েছে